পূর্ব বর্ধমান জেলায় প্রধান জাতিগত গোষ্ঠীগুলো হল হিন্দু মুসলিম খ্রিস্টান এছাড়া অন্যান্য হচ্ছে শিখ জৈন বিভিন্ন ভাষাগত গোষ্ঠীগুলি হল বাঙালি বিহারি তারা নানাভাবে একে অপরের সঙ্গে সহাবস্থান করে একই পাড়াতে কখনো কখনো একই অঞ্চলে কখনো কখনো একই গ্রামে তারা এক সঙ্গে অবস্থান করে তারা মুসলিমরা হিন্দুদের অনুষ্ঠানে অথবা হিন্দুরা মুসলিমদের অনুষ্ঠানে যায় একসঙ্গে আনন্দ করে বিভিন্ন রকমের সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস স্বাধীনতা দিবস শ্রমিক দিবসে তারা একত্রিত হয় আনন্দ উপভোগ করে আমার জেলার আশেপাশে ভাষার একটু পরিবর্তন হয় যেমন কেউ বলে করব কেউ বলে করবা কেউ বলে খেলব কেউ বলে খেলবা কেউ বলে চলব কেউ বলে চলবা বা ভাষার টান হয় কেউ বলে কি খাইসো কেউ বলে কি খেয়েছো কেউ বলে যাবা না কেউ বলে যাব না এইরকম পরিবর্তন হয়